হ্যাঁ আমার প্রিয় ধরনের রান্নার কথাগুলি বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে আমার সবচেয়ে প্রিয় রান্না হলো মাংস মাংসর ঝোল আমার বিরাট ভালো লাগে বা মাংসের কষা মাংসের তন্দুরি আমাকে খুবই প্রিয় কারণ মাংস আমার একটি খুব

তারপর তেলে ভেজে তারপরে একটা কষা করে তারপরে ঝোল দিয়ে বা জল দিয়ে বা বিভিন্ন আরও যেসব মশলা রয়েছে তার সঙ্গে মাখিয়ে রান্না করা হলে খুবই সুস্বাদু খেতে হয় আর তাছাড়ও আমার আর একটি প্রিয় জিনিস হল এ বিরিয়ানি বিরিয়ানি খেতে আমার খুবই পছন্দ বিরিয়ানির জন্য আলাদা এক ধরনের চাল পাওয়া যায় সেটা দোকান থেকে কিনে এনে তার বিভিন্ন ধরনের মশলা রয়েছে মশলাগুলিকে মাখিয়ে অনেকক্ষণ ধরে ভাপিয়ে সেই রান্নাটি করতে হয় আমার এই রান্নাগুলি কেন প্রিয় বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে এই রান্নাগুলি বা পদগুলি খুবই খেতে সুস্বাদু হয় এই সুস্বাদু খাবারগুলো খেতে বা এর গন্ধ আমার নাকে এলেই আমার মুখে জল চলে আসে এছাড়াও আমার পরিবারের সকলেই পদগুলিকে খুব পছন্দ করে আমি যখনই এই পদগুলি বাড়িতে রান্না করি বিরিয়ানি বা মাংসের ঝোল বা মাংসের তরকারি তখনই আমার বাবা মা বা ভাই বোন সকলেই আমার কাছে খাওয়ার জন্য আসে এবং আমি এতে যে এতটাই পারদর্শী দিয়ে কোথাও অনুষ্ঠান বাড়ি বা কোথাও ভৈনাবাড়ি হলে সেখানে আমাকে এইসব পদগুলি রান্না করার জন্য ডাকা হয়